গ্রামীণ শহুরে শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আমার যা মতামত আমাদের এখানে প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষাদান দেওয়ার জন্য যেমন স্কুল আছে প্রতিটা গ্রামে গ্রামে ও এবং অনেকজন টিউশন পড়ায় বা পাটশালা এগুলা দিয়ে শিক্ষা দেওয়া হয় শহরেও ওরকম স্কুল আছে এবং যেমন আরো নতুন নতুন স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এ বি সি ডি স্কুল এবং খিচুড়ি স্কুল এরকম অনেক শিক্ষা দেওয়ার জন্য ছোটো খাটো স্কুল বা অনেক নানা ধরনের স্কুল আছে